আগেকার মানুষরা সবাই বাংলা ব্যবহার করত আমি সেটা জানি আমরাই তো বাংলা ব্যবহার করতাম কিন্তু যারা খুব শিক্ষিত তারা শুধু হিন্দি ব্যবহার করত কিন্তু এখন দিনটাই পালটে গিয়েছে এখন খুব কম বাংলা ব্যবহার করে এখনকার বাচ্চা কাচ্চা সবাই সব হিন্দি ইংলিশে কথা বলে কারণ তারা তার মায়েরা ছোটবেলা থেকে তাদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে তারা চায় না যে আগেকার মতন বাংলা ব্যবহার করতে বলতে চায় না এখনকার মানুষরা সবসময় বাচ্চা কাচ্চাদের হিন্দি ইংলিশে এই এই বলাতো তাই এখন বাংলা ভাষাটাই মানুষের মুখ থেকে চলে গিয়েছে সবসময় হিন্দি ইংলিশে বাইরে ঘাটে সব জায়গায়েই ব্যবহার করা হয়